আজকের বিশ্বে বাংলা ভাষা ভাষাভাষিরা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয় বলে আমার মনে হয় না কারণ আমরা যেখানেই যাব সেখানকার মূল ভাষা বা মূল সাংস্কৃতির সাথে আমাদেরকে একটা সামঞ্জস্য রেখেই চলতে হয় বাঙালিদের ভাষাভাষির যে বিষয়টা আছে সেটা কোনো জায়গাতেই কোনো অসুবিধা হয় বলে মনে হয় না কারণ বাইরে গেলেই তারা নিজস্ব নিজেদের মধ্যেই হয়তো সেই ভাষাটা বলেন হয়তো ব্যক্তিগতভাবে তারা নিজেদের সেই ভাষাটাকে ব্যবহার করেন তাই আমার মনে হয় না যে কোনো অসুবিধা হয়